হ্যাঁ আমি যখন আঁকা শিখতাম তখন আমি আঁকা শেখানোর ক্লাসও নিয়েছিলাম মানে ছোটো বাচ্চাদের তো সেখানে আমার অভিজ্ঞতা ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে রয়েছে কারণ অনেক বাচ্চা আসতো যারা একদমই পেন মানে পেন্সিল ধরতে পারতো না তাপর রঙে রঙটাও ধরতে পারত না এবার তাদেরকে কাছে বসিয়ে শেখানোটা জন্য আমার অনেক টাইম লেগে গেছিলো তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করা প্রথমে চতুর্ভুজ করা তাপর গোল করা তারপরে কীভাবে ত্রিভুজ করতে হয় সেগুলো করা কীভাবে সমান্তরাল লাইন আঁকতে হয় সেটাও ধরে ধরে শেখানো এতে আমার খুবই সময় গেছে তারপরে যদি ভালো অভিজ্ঞতা বলতে চাই তাহলে এটা বলা যায় যে অনেক বাচ্চা এমন আসতো যারা অনেকে মানে একটা ভালো মানে ওদের খুব ম মানে ইন্টারেস্ট থাকে যে একটা আঁকা আমি শিখবো তো তাদেরকে আমি শেখাতে খুব ভালোবাসতাম কারণ তারা খুব সহজে জিনিসটা বুঝে যেতো যে কীভাবে আঁকতে হবে তো তাদেরকে প্রথমে আঁকা শেখানোর পরে তারপর প্যাস্টেল কালার দিয়ে রঙ করা সেটাও আমি শিখিয়েছি তারপর সেই প্যাস্টেল কালার থেকে কীভাবে জল রঙ দিয়ে রঙ করতে হয় সেটাও আমি শিখিয়েছি তো আস্তে আস্তে বাচ্ছারা ওই ছোটো থেকে বড়ো যারা শিখতে আসতো আমি তাদেরকে ওরকম হাতে ধরেই শেখাতাম